হ্যাঁ বলুন

হ্যাঁ কিনে ফেলো আবার দেরি করছ কেন টিভিটা কোথায় রাখবে বলো তো আচ্ছা তাহলে ওখানে বত্রিশ ওখানে বত্রিশ ইঞ্চির সাইজেরটা ভালো হবে নিয়ে নাও ঠিকই আছে কি মাপের যেইটা দেওয়াল আর টেবিল যেটা আছে একজ্যাক্ট সাইজ হবে বলছি কোন কোম্পানির নেবে সেটা বলো কোম্পানির অনুযায়ী ওটা তো দাম হের ফের করবে স্যামসাং তো ঠিক আছে স্যামসা স্যামসাংয়ের দাম তোমার বত্রিশ ইঞ্চির তোমার আঠাশ হাজার টাকার মধ্যে চলে আসবে তাহলে কি না ভিডিওকন না বাকি তো ব্র্যান্ডেড কোম্পানির তো দাম বেশিই থাকবে ভিডিওকনের ওই দাম হবে তোমার বিপিএলের ওই দাম হবে ঠিক আছে বলো ওই পাঁচ তাহলে তোমাকে ওই লোকাল লোকাল কোম্পানি দেখতে হবে আকাই ছোট সাইজের দাম তো কম হবে তাহলে চব্বিশ ইঞ্চিটা দেখতে পারো চব্বিশ ইঞ্চির দাম তোমার কুড়ি বাইশের মধ্যে চলে আসবে হ্যাঁ স্যামসাংটাই এখন বেটার স্যামসাংটাই এখন ভালো চলছে মার্কেটে ভালো নাম করেছে আর যদি তুমি পারো তো লোকাল নিতে পারো আকাই বলে আছে ঠিক আছে ওটা তোমার বারো বারো হাজার টাকার মধ্যে আসবে স্যামসাংয়ের ঠিক আছে

হ্যাঁ কারেক্ট কারেক্ট হ্যাঁ চব্বিশ চব্বিশ ছাব্বিশ নয় চব্বিশ আচ্ছা তাহলে কবে কবে নেবে কীরকম টাইমে যাবে তুমি বলো সেটা আমাকে তো টাইম অ্যাডজাস্ট করতে হবে বিকালে কোন দোকানে যাবে বলো তো ভালো ধরো দত্ত এজেন্সিতে যাবে না ওই স্যামসাংয়ের শোরুমেই যাবে হ্যাঁ তো স্যামসাংয়ের শোরুমেই যাবে তাহলে কাল বে বিকালে যাব নাকি তাহলে আমি কালকে বিকালে ওই চারটের সময় তাই তো তাহলে আমি ওই দোকানে পৌঁছে স্যামসাংয়ের শোরুমে ওয়েট করব তুমি তাহলে কীসে আসবে আচ্ছা আর কে আসবে সঙ্গে আর একাই আসবে না অন্য কাউকে সঙ্গে নেবে ঠিক আছে তুমি অটো ভাড়া করে চলে আসবে আমরা তো দুজনে আচ্ছা ঠিক আছে তাহলে